আমি আজকে সন্ধ্যা সাতটায় ব্যাম্বু শুটে খেতে যেতে চাই সেখানে আগামী আগাম থেকে একটা টেবিল বুক করলে কি কোনও ছাড় পাওয়া যাবে